পাবজিতে যদি চারটি স্কট হয় তার মধ্যে আমি আমার বন্ধুদেরকেও নিতে পারি তার মধ্যে হচ্ছে চারজনে চার রকম বন্ধু থাকবে তাদের সাথে মাইকেও কথা বলাও হয় খুব ভালো লাগে এবং আর অন্য দলে চারজন থাকে তারাও চারজন মাইকে কথা বলে এবার আমরা নিজেদের চারজনের কথা শুনতে পাই তখন আমরা আমাদের স্কটে যেমন অনেক রকম ম্যাপ আছে বড়ো ম্যাপ সেই ম্যাপে আমাদের যে কোনো জায়গায় আমাদের ল্যান্ড করতে হয় ল্যান্ড করার বাদ আমাদের আমরা বন্দুক ফন্দুক গান তারপরে আপনার বন্দুক গান যে সব খাবার জিনিস হয় নেওয়া হয় তারপর যখন সব যখন এক জায়গায় জড়ো হয় তখন বড়ো সড়ো মারপিট হয় তারপরে আপনার পাবজিতে ড্রপ পরে ড্রপ অনেক রকম বন্ধু থাকে যেমন অন থাকে হচ্ছে অম হচ্ছে আপনার শট গান মাথার স্নাইপার তারপরে অনেক রকম বন্দুক আছে তারপরে যেসব নেওয়া হয় নেওয়ার পর আমরা যখন মারপিট করি মারপিট করতে করতে অনেকক্ষণ মারপিট করার পর ধরুন অর্ধেক টিমের মধ্যে কেউ মরে গেল বা আমাদের টিমের মদ্যে মরে গেলো এবার কেউ ধরুন চারজনের মধ্যে দুজনে হয়ে গেল তখন তাদেরকে আমরা রিভাইবও দিতে পারি এরকম হচ্ছে খেলাটার নিয়ম এবার লুডু লুডু হলো এক রকম খে মানে টাইম পাশ করা গেম সেটা হলো অনলাইনেও খেলা হয় এবং অফলাইনেও খেলা হয় অফলাইনে হচ্ছে আমরা ধরুন টাইম পাস হচ্ছে না চারজন মিলে বসে পড়লাম চার বন্ধু মিলে এবং খেললাম আপনার লুডুতে অনেক মজা হয় লুডুর মধ্যে আপনার কাটাকুটি হয় কেউ ধরুন বেরোলো তাকে কেটে দেওয়া হয় কারোর বা ছক্কা পড়ে না মানে অনলাইন লুডুর কথা বলছি ক্রিকেট ক্রিকেট হলো এমন একটি আসক্ত গেম যে গেম চট করে খেললে নেশা ছাড়ে না এরকম একটা গেম ক্রিকেট হচ্ছে আপনি কোনো কোনো স্থানে বল করবেন কোনো কোনোটায় ব্যাটও করবেন এরকম হচ্ছে হিসাব কোনো কোনো সময় বাজিও খেলবেন কোনো কোনো সময় নর্ম্যালও খেলবেন ওর নতুন মানে এসব আসক্ত গেম বাম্পার ক্রিকেট হচ্ছে দারুণ গেম সবারই মধ্যে আমার এই তিনটের মধ্যে সব থেকে একটাই গেম ভালো লাগে সেইটা হলো আপনার পাবজি পাবজির মতো গেম নেই তিনটের মধ্যে যে তিনটে নাম পেলাম তিনটের মধ্যে পাবজি খুব ভালো লাগে এবং সেরা গেম মারপিট হয় আপনার চলে পড়ে অনেক কিছুই হয় সব থেকে পাবজিটাই ভালো বেস্ট আমার কাছে এবার অনেকজনা লুডু খেলতে ভালোবাসে অনেকজনা ফ্রি ফায়ারও খেলতে ভালোবাসে অনেকজনা ক্রিকেট খেলতে ভালোবাসে যার যার নিজের যেমন ইচ্ছা আমার পাবজি খেলতে খুব ভালো লাগে